হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি অটো ড্রাইভারই আমি এই আমি এই রুটে কা গাড়ি চালাই এই ও আপনি কি স্পেশাল যাবেন না হিসেবে যাবেন ওই আপনি ওই আপনার ওই পাঁচশো টাকা দেবেন এ শুনুন এ দেখুন আমি যা মানে আপনি স্পেশাল নিয়ে যাব আমি আজকের আমি তো আমার দুটো তিনটা ট্রিপ হয় কিন্তু আমি তো স্পেশাল গেলে আমার ট্রিপ তো হবে না ওই আমার একবারই আমার যাতায়াত করতে হবে হ্যাঁ পাঁচশো টাকা কারণ কী বলুন তো এখন এই এখন তো এই পেট্রোলের দাম টাম বেড়ে গিয়েছে এই ডিজেলের দাম বেড়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এ এটা আধ ঘণ্টা নটায় আচ্ছা নটা বলেছেন তো আপনি তো আধ ঘণ্টা আগে ফোন করবেন কারণ কখন কোথায় থাকি একটু কাজে ব্যস্ত এখন ধান টান কাটছি তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওই আমি কী বলছি হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ